বই ছাড়াও আমি বিভিন্ন রকমের পত্রিকা ব্লগ ও সংবাদপত্র পড়ি আমি বই ছাড়া যে বিভিন্ন ধরনের পত্রিকা পড়ি সেগুলো হল আনন্দবাজার পত্রিকা বর্তমান পত্রিকা সংবাদ প্রতিদিন খবর তিনশো পঁয়ষট্টি দিন গণশক্তি ইত্যাদি এছাড়া আমি যখন সময় পাই তখন আমার ফোনে বিভিন্ন ধরনের ব্লগ পড়ি সেই ব্লগগুলো পড়তে আমার খুব ভালো লাগে ব্লগগুলো খুব সুন্দর সুন্দর লেখা হয় বিভিন্ন ধরনের ব্লগ হ্যাঁ সেইগুলো আমার পড়তে খুব ভালো লাগে সেইগুলো পড়লে মন ভালো লাগে অবসর সময়ে আমি সেইগুলো পড়ি এছাড়া আমি বিভিন্ন রকমের গল্পের বই পড়ি অ্যাডভেঞ্চারের বই পড়ি রান্নার রেসিপির বই পড়ি আরও অনেক ধরনের বই পড়ি নলেজ আমার সমৃদ্ধ হতে থাকে আমি এই বইগুলো পত্রিকাগুলো এবং ব্লগগুলো পড়ে আমি অনেক কিছু জানতে পারি দেশ বিদেশের খবর জানতে পারি খেলাধুলা সম্পর্কে জানতে পারি রান্নার রেসিপি সম্পর্কে জানতে পারি বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্পর্কে জানতে পারি বিভিন্ন খবর কোথায় কী হচ্ছে সমস্ত কিছু আমি জানতে পারি